আমি কাপড় ধোয়ার জন্য সব সময় সার্ফ বা সাবান ব্যবহার করি যে ছোটো ছোটো বাটি সাবান হয় সেই বাটি সাবানগুলো নিই হ্যাঁ বড় কিছু জিনিস কাচার জন্য প্রথমে একটা বালতিতে গরম জল নিয়ে নিই তো গরম জলে সেই বড় জিনিসটার সাথে সার্ফও দিয়ে গুলে সেটা দিয়ে দিই কারণ আমাদের বাড়িতে তো ওয়াশিং মেশিন নেই সেহেতু সেইভাবে আমাদেরকে পরিষ্কার করতে হয় আর ছোটোখাটো যেই জিনিসগুলোতে অনেক নোংরা থাকে সেইগুলোতে ওই বাটি সাবান দিয়ে ঘষে ঘষে মেজে মেজে থুবড়ে থুবড়ে সেটার ময়লা ছাড়ানো হয় এবারে যেগুলো আমরা করি যা আবহাওয়া পরিস্থিতি যেমন ধরুন কোনো দিন মেঘ ধরলে বা বৃষ্টির আবহাওয়া যদি আমরা শুনতে পাই তখন বুঝতে পারি তখন কিন্তু ওইটা শুকনো করি আমরা কিন্তু ঘরে আমাদের একটা রুম থাকে সেখানে একটা তার খাটিয়ে তার ওপরে ওগুলো সব মেলতে হয় সেদিন তো গোটা ঘরে পুরো একদম কাপড়ে কাপড় ধরুন এমন এক দিন হয়েছে যেদিন প্রচুর কাচাকাচি করেছি কিন্তু তার পরে কিছুক্ষণের মধ্যে রোদে দেওয়ার মধ্যে দেখলাম রোদ থাকাকালীনই বৃষ্টি চলে এল নে সবটাই ভিজে যাওয়ার মুখে তখন তুলে নিয়ে এসে আমরা গোটা ঘর ভর্তি করে মিলে দিই তা আমার আপনি অনেক জল প্রয়োজন করছেন কি না আমি তো অনেক জল অপচয় করি না কারণ আমার যতটুকু জল লাগে আমি ঠিক ততটুকু নিয়েই কাজ সারি আমাদের বাড়িতেও তাই আমাদের সামনে পুকুর আছে আমাদের কাচাকাচিটা প্রায় পুকুরের জলেই হয়ে যায় শুধু খাবার জল যেইটুকু লাগে সেইটুকুই যা আমাদের জল থেকে হয় আমাদের পৌরসভার কল থেকে এই জলটা নেওয়া হয় তা আমি বলতে পারি যে হ্যাঁ রাস্তায় যে কলগুলো থাকে সেই কলগুলোর জল অনেকটাই অপচয় হয়